হ্যালো আচ্ছা এটা কি আমিনা রেস্টুরেন্ট তো থেকে বলছেন তো আচ্ছা আমি দুটো পিৎজা অর্ডার করেছিলাম তো আমাকে সেই পিৎজা পাঠানো হয় নি পিজার বদলে আমাকে বিরিয়ানি পাঠিয়েছেন আপনারা তো বিরি তো আমাকে পিজাটা কেন পাঠান নি আমাকে পিজাটা পাঠিয়ে দিন আর আপনারা যে বিরিয়ানিটা পাঠিয়েছেন সে বিরিয়ানিটা আপনারা ফেরত নিয়ে যান আমি তো বিরিয়ানি অর্ডার করি নি তাহলে ওটা কেন আসবে বিরিয়ানিটা কেন বা আসবে তো আমি যেটা অর্ডার করেছি সেই অর্ডারটা আপনারা আমাকে পৌঁছে দিন আর আপনারা যেটা ভুল করে পাঠিয়েছেন সেই বিরিয়ানিটা নিয়ে যান ঠিক আছে